আমি আমার অল্প বয়সী ভাইকে নিয়ে যাবো এটিএমে ওকে শিখাবো এটিএমে কি করে পয়সা উঠাতে হয় প্রথমে ওকে আমি এটিএম কার্ডটা দোবো নিয়ে বলবো মেসিনের মধ্যে ঢোকাতে এটিএম কার্ডটা ঢোকানোর পর ওখানে অপশান আসবে যে ইংলিশ বা বাংলা ওকে ইংলিশ চুজ করতে বলবো ইংলিশ চুজ করার পর ওখানে উইড্রল অ্যামাউন্ট অ্যামাউন্টটা লিখতে বলবে ওকে একটা অ্যামাউন্ট লিখতে বলবো চার অংকের অ্যামাউন্টটা লিখার পর ওকে বলবো উইড্র করতে তারপরে চার চার অংকের পিন আসবে ওটা ওকে বলবো চার অংকের পিনটা দেবার পর ওকে অল্প বলবো ওয়েট করতে যতক্ষণ না প্রসেসিং দেখাচ্ছে প্রসেসিং দেখানোর পর যখন পয়সাটা বেরিয়ে আসবে পয়সাটা ওকে বলবো গুনতে যখন পয়সাটা গুনা হবার পরে সব কিছু ক্যানসেল করতে বলবো তারপরে কার্ডটা বার করে নেবো তারপরে একটা রিসিপ নেবো নিয়ে ওকে নিয়ে ঘর চলে আসবো